ছোটো ব্যবসাগুলি হল মাছ ব্যবসা সবজি ব্যবসা কেউ ছেঁড়া কাটা শাড়ি বা ফ্রেশ শাড়ি ব্লাউজ নাইটি বিক্রি করেন এর থেকে তথ্যগুলি যেগুলো আকর্ষণীয় আমি পেয়েছি তা হল মাছ ব্যবসা ফুচকা ব্যবসা মাছ ব্যবসা বলতে একজন ব্যক্তি ভোরবেলা উঠে মাছের আড়তে গেলেন সেখানে গিয়ে তিনি যেই পয়সায় মাছ তুললেন তার থেকে কিছু পরিমাণ বেশি টাকা দিয়ে তিনি সাইকেলে করে করে ঘুরে বিক্রি করলেন ধরুন একজন ব্যক্তি পয়ষট্টি টাকা কেজি করে মাছ তুললেন সেগুলি তিনি যেহেতু সাইকেলে করে এতটা রাস্তা ঘুরে বিক্রি করলেন তার দরুন তিনি সেটা পঁচাত্তর টাকা কেজি করেও বিক্রি করতে পারেন কেজি প্রতি তিনি দশ টাকা লাভ বা কুড়ি টাকা লাভ রাখতেই পারেন এবার আসা যাক ফুচকা ব্যবসাতে ফুচকা ব্যবসাতে খুবই কঠিন যা আমি নিজের প্রত্যক্ষদর্শী আমি দেখেছি ফুচকা ব্যবসার ক্ষেত্রে আটা তেল নানারকমের জিনিসপত্র লাগে এবং সেগুলো ছোটো ছোটো করে বেলা যা খুবই কষ্টসাধ্য সেগুলো করে একটা ড্রামে করে নিয়ে বাজারে বসা বাজারে বা কোনো জায়গায় বা নিজের বাড়িতে বসে বিক্রি করা খুব কষ্টসাধ্য ব্যাপার এবং আরও আসি যে ছেঁড়া কাটা শাড়ি বা ব্লাউজ নাইটি বিক্রি করা কেউ কেউ এগুলো বাড়ি গিয়ে গিয়ে বিক্রি করে থাকেন এবং কেউ নিজের ছোটোখাটো একটা দোকান খুলে সেখানে তা বিক্রি করছেন যা আমার কাছে একটি আকর্ষণীয় তথ্য যা তালিকাভুক্ত করলাম আমি